আমাদের গ্রামে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রথমে আস্তে আস্তে খেলাধুলো প্রথমে খেলাধুলা ছিলোই না তারপরে আস্তে আস্তে বেশ কিছুজন বন্ধু বান্ধব ও আমাদের প্রতিটি সকল ভাই বোন ও বন্ধু বান্ধব এবং আমাদের বড়োরা খেলাধুলো আস্তে আস্তে স্টার্ট করে এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে খেলাধুলো শিখি যেমন প্রথমে আমরা ফুটবল খেলতাম আর তারপরে আসতে আসতে বিভিন্ন রকম খেলাধুলো স্টার্ট হলো যেমন ক্রিকেট এখন ব্যাডমিন্টনও হচ্ছে ভলিবলও হচ্ছে প্রতিটি সময় প্রতিটি মরশুমে প্রতি বিভিন্ন যখন খেলা হতো হয় যেমন শীতকালে ক্রি আমরা ক্রিকেট খেলি বর্ষাকালে ফুটবল এবং গরমকালে সময় আরে বা শীতকালের কিছু সময় ব্যাডমিন্টন খেলি তাই আমরা যখন যেরকম সিজিন তখন সেরকম খেলে থাকি এবং আমার গ্রামে আস্তে আস্তে এই খেলা স্টার্ট করার পর আমরা এখন বিভিন্ন জাগায় খেলাধুলা বা টুর্নামেন্ট কোথাও কোথাও হলে সেখানে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করি এবং সেইখানে ভালো পারফরমেন্স করতে পারলে আরো একটু ভালো ভালো জাগায় খেলাধুলোর চান্স পাই আমরা এবং এই রকম করেই আমরা আমরা এবং আমাদের গ্রামে পার্শ্ববর্তী এলাকায় খেলাধুলা স্টার্ট হয়ে থাকে এবং আমরা এখন মোটামোটি ভালো জাগায় খেলতে যেতে পারি এবং সেখানে ভালো করে পারফরমেন্স জিতে পারলে সেরকম কোনো প্রাইজ এবং তারপর ভালো ভালো আরো খেলা খেলতে যেতে পারি তাই আমাদের যেখানে আগে কোনো খেলাধুলা ছিলো না সেখানে এখন মোটামোটি প্রতিদিন মাঠে কোনো না কোনোভাবে ক্রিকেট বা ফুটবল বা কখনও ব্যাডমিন্টন এইভাবে খেলা চালু করেই থাকি আমরা আমরা এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামে প্রতিটি ছেলে মেয়েরা তাই খেলাধুলো প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন খেলাধুলা করলে মানুষের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে এবং মানুষ মস্তিষ্কও ভালো থাকে